আমি উদযাপন করেছি এমন অনুষ্ঠানগুলি হল যেমন দুর্গা পুজোর সময় আমাকে বলে যে উদযাপন করতে উৎসবের দিন হচ্ছে দুর্গা পুজো আশ্বিন মাসে হয় ওটা খুব ধুমধাম বাঙালির একটা শ্রেষ্ঠ পুজো কারণ ওই সময় শুধুমাত্র বাঙালিরা যে যেমন করে পারে নতুন জামা পোশাক সব পরে বাড়িতে অনেক লোকের আনাগোনা হয় সবাই এক সাথে খাওয়া দাওয়া হয় সবাই নতুন জামা পরে মণ্ডপে মণ্ডপে বেড়াতে যায় দুর্গা উৎসব হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো মা দুর্গা যখন চলে যান তারপর একটি বছর আবার তারা চিন্তায় থাকে যে উমা আমাদের বাড়ি কবে আসবে অর্থাৎ উমা হচ্ছে দুর্গার আর এক নাম উমা মানে আমাদের মেয়ে তখন মেয়ে বাপের বাড়ি কবে আসবে তার ছেলে মেয়েদেরকে নিয়ে এই চিন্তায় মানুষ মগ্ন থাকে কার্তিক মাস পেরিয়ে গেলে মনে হয় কালী পুজো আছে কার্তিক মাসের মধ্যে কালী পুজো কালী পুজোতেও খুব আনন্দ হয় ভ্রাতৃ দ্বিতীয়াতেও আনন্দ হয় এবং শিবরাত্রি যেটা মহা শিবরাত্রি শিবরাত্রি হচ্ছে প্রচুর সে মেয়েরা মেয়েরা শিবরাত্রি করে শিবের মাথায় জল ঢালে সারা দিন উপোস করে একদম রাত্রি বেলা উপোস ভঙ্গ করে খাওয়া দাওয়া করে এবং মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়িতে পিঠেপুলির উৎসব হয় মকর হয় ওখানে একটা দেব দেবীর পুজো হয় যেটা ঘোড়া দিয়ে পুজো দিতে হয় এবং দিওয়ালি দিওয়ালিতে তো খুব আনন্দ হয় যেটা প্রথমেই বললাম কালী পুজো অর্থাৎ দিওয়ালি ওতে আমাদের রংমশাল থেকে বাজি তুবড়ি এগুলি তো পোড়ানোই হয় তারপর আমাদের বাড়িতে সব মোমবাতি জ্বালানো হয় ওই দিন আমাদের বাড়ি অন্ধকার রাখা যায় না কালী পুজোর দিন সারা রাত্রি ধরে কালী পুজো হয় কোথাও কোথাও আবার গান বাজনার অনুষ্ঠান হয় ওতে যে গান বাজনার অনুষ্ঠান হয় তখন গান বাজনার অনুষ্ঠান পাড়ার প্রতিবেশি মানুষজন গ্রামের মানুষজন আশেপাশের মানুষজন সকলে মিলে ওই অনুষ্ঠান দেখতে যায় কারণ অনুষ্ঠানটা সকলেরই ভালো লাগে তাই অনুষ্ঠান দেখে তারা আনন্দ উপভোগ করে ওই কালী পুজোর সময় ওই চারদিন ব্যাপী অনুষ্ঠান চলে কখনো গানের অনুষ্ঠান কখনো নাচের অনুষ্ঠান কখনো বা যাত্রা অনুষ্ঠান গ্রাম বাংলার মানুষ একটু যাত্রা দেখতে ভালোবাসে তাই ভালো ভালো নায়ক নায়িকারা এসে যদি যাত্রা করে গ্রামে প্রচুর লোক হয় কারণ ওই লোক ছাদানো যাবে না এত লোক ঠেলে লোকের আনাগোনায় ভর্তি হয়ে যায় মানুষজন ভালো যাত্রা হলে মানুষ দেখতে থাকে সারা রাত সারা রাত হয়েও যদি ভোরও হয়ে যায় মানুষ তবু ওঠার নাম চর্চা করে না কারণ ওরা এতটাই ভালোবাসে এইভাবে চলতেই থাকে অনুষ্ঠানের পর অনুষ্